হুম স্যার বলেন স্যার বলছিলাম যে আপনি নাকি ঘোরাতে নিয়ে যাচ্ছেন যাদুঘর হ্যাঁ আমি যাবো স্যার হুম মাকে বলেছিলাম কালকে তো মা বলছে ঠিক আছে ঘুরে আয় স্যারদের সাথে যাবি দেখতে পাবি রঙ বেরঙের জিনিস শিখতে পারবি হ্যাঁ মাকে বলেছি বাড়ি থেকে পারমিশান দিয়ে দিয়েছে স্যার কিছু কম হবে না পনেরোশো টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার একটু কম করলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার বলছিলাম যে এটা কোথায় আছে ও সেখানে কী কী ধরনের গাছ মানে কী কী ধরনের কী আছে হ্যাঁ স্যার আমি যাবো হ্যাঁ তো অনেক ধরনের জিনিস রয়েছে না ওখানে হ্যাঁ স্যার শুনেছি নাকি ওখানে একশো ডেড়শো বছর পুরোনো গাছপালা রয়েছে

আর জাদুঘরে নাকি অনেক পুরোনো প্রাণী রয়েছে যেগুলো যেগুলো গাছপালা এখন দেখা যায় না বা পশু পাখি দেখা যায় না ওখানে রয়েছে আর কী কী আছে স্যার ওখানে দেখার মতো তো স্যার বলছি কটার দিকে বেরোবেন পাঁচটার মানে পাঁচটার দিক মানে পাঁচ তারিকে তো বেরাবেন তো কটার দিকে স্যার বলছি যে সকালে তো আমার টিউশন আছে তো সকালে তো একটু সম্ভব নায় তো এটটু দশটা ওই সাড়ে দশটা এগারোটার দিকে গেলে হবে গেলে ভালো হতো

ঠিক আছে যাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে